ভারতের লোকেরা যে প্রধান ধর্মীয় স্থানগুলি দেখতে পায় সেগুলি হল পুরী বেনারস দক্ষিণেশ্বরের কালীমন্দির কল্যানেশ্বরী ঘাগরবুড়ি মন্দির এবং বেনারসে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে বেনারসের সন্ধ্যায় সন্ধ্যা আরতিটা খুবই সুন্দর এবং অনেকে গঙ্গার ঘাটে বা অনেকে নৌকার উপর বসে এই সন্ধ্যা আরতিটা দেখে পুরোহিত একটা বড় প্রদীপ নিয়ে আরো অনেক কিছু লোকজন নিয়ে এই সন্ধ্যা আরতিটা পালন করে এবং এই সন্ধ্যাটা আরাতিটা দেখতে খুবই ভালো লাগে সবাই দেখে এছাড়াও আছে যেমন পুরী পুরীতে আমাদের জগন্নাথ দেবের মন্দির আছে এবং সেখানে আমরা পুরীর সে স্পেশাল মানে খুব ভালো বলতে গেলে সেখানে আমরা দেখতে পাই যেটা সেটা হচ্ছে পুরীর রান্নাঘর পুরীর রান্নাঘরে যে মানে পরপর উনুনের ওপর হাঁড়ি বসানো হয় সেই হাঁড়িতে রান্না হয় তো যে হাঁড়িটা উনুনের উপর প্রথমে থাকে সেটা প্রথমে তৈরি হয়না এবং যে হাঁড়িটা মানে সর্বশেষে থাকে সেটা প্রথমে হয়ে যায় আর উনুনের ওপর যে হাঁড়িটা বসানো থাকে সেই হাঁড়িটা রান্নাটা সর্বশেষে তৈরি হয় এরকম অদ্ভুত দৃশ্য শুধুমাত্র পুরীতে দেখাই সম্ভব এছাড়া কল্যানেশ্বরী এবং ঘাগরবুড়িতেও আমাদের দেবীর অঙ্গ পড়েছে এবং খুব জাগ্রত মা আমরা যাই প্রণাম করি ওখানে পুজো হয় খুব ভালো বিয়ে বিয়ে হচ্ছে এখন ওখানে মন্দিরে তো খুব ভালো জায়গা এছাড়া আছে ভুতাপুরি মন্দির এবং এখানেও খুব ভালো শীতকালে খুব মেলা হয় মকর সংক্রান্তিতে এবং নানা অনেক উৎসব হয় নানা রকমের খিচুড়ি খাওয়া হয় উৎসবের সাথে সাথে খিচুড়ি খাওয়া হয় অনেক লোক আসে খিচুড়ি খায় এবং খুব ভালো আমাদের ভারতের অনেক ধর্মীয় স্থান আছে আমি সবগুলো বলতে পারলাম না তো যেগুলো বললাম এগুলো খুব ভালো এবং আরো নানা ধর্মীয় স্থান আছে খুব ভালো সবগুলি